হ্যালো কল্পনাদির সোনার দোকান আচ্ছা আপনার দোকানে আমি কিছু ওই জুয়েলারি অর্ডার দিতে চাই আপনি কি অর্ডারটা নিতে পারবেন হ্যাঁ আমি অর্ডার দিতে চাই একটা চৌকো টাইপের না একটা আমি কানের দেখেছিলাম ওটা ওই টাপ কানের হবে ওই টাপ কানেরটা আমার খুব ভালো লেগেছিল লোকের দেখে ওটাই অর্ডার দিতে চাইছি আর কি ওটা মোটামুটি পাঁচ গ্রাম সোনার মধ্যে থাকবে ওই সোনার দামটা এখন কত চলছে আচ্ছা আরও একটা বিশেষ হুম বলুন আরেকটা তো চাই এখন যে চোকারগুলো উঠেছে না ওই চোকারটাও আমি করতে ওই পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার কতদিনের মধ্যে দিতে পারবেন ওটা ওটা কতদিনের মধ্যে দিতে পারবেন আর ধনতেরাসে এখন কি অফার আরে চলছে না কি

অফার ওটাই তো এই ওটা তো এই সময়ে খুব ভালো না ওই জন্য দীপাবলিটায় ধনতেরাসটায় সবাই কিনতে চায় যাতে অফারও পাওয়া যায় আমার বাড়ি তো পূর্ব মেদিনীপুরে আপনার বাড়ি তো পূর্ব মেদিনীপুরের ওই বাস স্ট্যান্ডের কাছাকাছি আছে না আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই ওখানে আপনার বাড়ি আর দোকান কি একসাথেই না কি আচ্ছা তাহলে আপনার মোটামুটি দোকান খোলাও থাকে না আচ্ছা দোকান খোলাও থাকে আচ্ছা আচ্ছা অসুবিধা নেই তাহলে আমি এখন দুটো ওই চৌকো একটা কানের তাহলে আমার ওইটা করে দেবেন মোটামুটি পনেরো কুড়িদিনের মধ্যে আর ওই চোকারটা একটা আমারও খুব শখ আছে চোকারটা ওটা একটু করে দেবেন আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি